বলুন আচ্ছা শাড়ি শাড়ি হচ্ছে ঢাকাই জামদানি আছে সিল্কের শাড়িও আছে হ্যাঁ এই যে দেখুন এবার আপনার যেটা পছন্দ তাঁতের শাড়িও আছে হুম কেমন দামের মধ্যে নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে বার করে দিচ্ছি দেখুন আর এটা আপনার পছন্দ আচ্ছা আচ্ছা এইটা এটা হচ্ছে দাম হাজার এটা লেখা আছে বারোশো টাকা ওটা পিঙ্ক কালার ওটা এগারোশো টাকার মতো ডিসকাউন্ট আছে ওইটা আপনি নিলে আপনি আমি কুড়ি টাকা ছাড় দিতে পারব এর বেশি দিতে পারব না এর বেশি আর বলবেন না না না না সেটা আসলে ওদের কোয়ালিটি ভালো নয় আমার দোকানের কোয়ালিটি ভালো তারপরে দেখুন আমি তো কর্মচারী মালিককে হচ্ছে বলে দেখুন হ্যাঁ কী করে হবে বলুন না আপনি দেখুন মালিকের সঙ্গে কথা বলুন মালিকের সঙ্গে কথা বলে দেখুন মালিক কী বলে কিন্তু আমাদের এখানে ওই দশ টাকা কুড়ি টাকা এরকমই ছাড় দেওয়া হয় তার বেশি দেওয়া হয় না হাজার টাকার শাড়িটা আপনি কুড়ি টাকা কম দেবেন না নশো আশি টাকা দেবেন না না হবে না এর আমরা কী করব বলুন না মালিক মালিককে জিজ্ঞাসা করুন মালিক যদি ছাড়ে কিন্তু আমাদেরকে এরকমভাবেই বলা হয়েছে এর বেশি আর হবে না তাতে আপনার আরে আপনি হচ্ছে এই শাড়িটা নিন না এটা তো আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে আপনার কত বাজেট বলুন ও আচ্ছা দেখুন না এটা হাজার টাকা বাজেটের মধ্যে আচ্ছা আচ্ছা সেটা সেটা নয় দেখা যাবে করে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিয়ে দিচ্ছি আপনার কথাটাই নয় রাখছি আচ্ছা আচ্ছা হুম